সবথেকে শ্রেষ্ঠ রান্না যেটা আমি করেছিলাম সেটা ছিলো একটা বিরিয়ানি আমি খুবই বিরিয়ানি খেতে ভালোবাসি তো সব সময় দেখতাম যে মা এবং বিভিন্ন ইউটিউবেও দেখতাম যে বিরিয়ানি কীভাবে মানুষে বানাচ্ছেন এবং সেটা কতো সুন্দর খেতে লাগছে তো একদিন ভেবেছিলাম যে আমিও বিরিয়ানি বানাবো এবং আমি আমার বাবা মাকে খাওয়াবো তো একদিন যেদিন আমার বাবা মা কাজে গিয়েছিলেন তো আমি ভেবেছিলাম যে তাদেরকে আমি একটা সারপ্রাইজ দেবো এবং তার জন্য আমি যা যা বিরিয়ানি বানাতে লাগে সমস্ত উপকরণ আমি বাজার থেকে কিনে আনি রীতিমতো আমি এবং ধীরে ধীরে কিছু কিছু ভিডিও দেখে এবং আরো কিছু জনের সাহায্য নিয়ে যে কীভাবে সেটা বানাতে হয় আমি বানাতে থাকলাম ঘরে এবং যখনই সেটা আমি বানানো শেষ করলাম এবং যখন আমার বাবা মা বাড়িতে ফিরে এলেন তাদেরকে যখন আমি সেটাকে সার্ভ করে দিলাম ওনারা খেলেন খেয়ে আমাকে শ অবশ্য রীতিমতো খুবই খুবই প্রশংসা করলেন বললেন যে তারা যে সত্যি বিরিয়ানিটা খুবই সুন্দর খেতে হয়েছে আমি সত্যি কখনোই ভা আশা করি নি এবং ভাবি নি যে আমি প্রথমবার এরকম চিকেন বিরিয়ানি বানাবো এবং তাদের সেটি এতটা সুন্দর লাগবে অবশ্যই এই যে বিরিয়ানি রান্নাটা আমাকে আরো মনে আরো উৎসাহ জাগিয়েছে এবং জাগিয়ে তুলতে সত্যিই সাহায্য করেছে যাতে আমি পরবর্তী আরও সুন্দর সুন্দর রান্না করে নিজের বাবা মাকে খাওয়াতে পারি শুধুমাত্র চিকেন বিরিয়ানি নয় এখন আমি বেশ কিছু পদও রান্না করতে পারি যেগুলো এখন আগের মতো খুবই সুন্দর হয় এবং আশা করি আরো ভালো ভালো রান্না আমি করে শুধুমাত্র বাবা মাই নয় আরো কিছু মানুষজন যারা প্রিয় মানুষ আমাদের রয়েছে তাদেরকে খাওয়াতে পারবো